প্রযুক্তির অগ্রগতি আমাদের সকলের জীবনে বিশালরূপে পরিবর্তন করেছে এক কথায় বলা যায় জীবনযাত্রার মান উন্নয়ন করে তুলেছে স্মার্টফোন অথবা ইন্টারনেটের সাহায্যে এখন বহুলোক বাড়িতে বসেই কাজ করে থাকেন এবং বিভিন্ন জিনিসও সহজলভ্য হয়ে উঠেছে মানুষের কাছে প্রযুক্তির কারণে ঘরে বসেই যে কোনো জায়গায় যাওয়ার টিকিট হোটেল বুকিং ব্যাঙ্কের লেনদেন একে অপরকে টাকা আদান প্রদান কেনাকাটা এছাড়া যে কোনো বিষয়ে খুব সহজে তথ্য পাওয়া যায়